হ্যাঁ গ্রামাঞ্চলের স্থানীয় কৃষিশিল্পকে আমি সমর্থন করি কৃষিশিল্প গ্রামাঞ্চলে কৃষিশিল্প থাকার জন্য আমাদের গ্রামে মানুষজন যারা চাষবাস করে তাদের সার ওষুধ দোকান থাকার জন্য সার ওষুধ ওরা গ্রামাঞ্চলে অনেক খুব কম দামে যেটা শহরে বেশি দামে কিনতো সেটা গ্রামাঞ্চল গ্রামেও ব্যবসা হওয়ার জন্য গ্রামে দোকান থাকার জন্য ওটা অনেক কম দামে ওরা সস্তায় পেয়ে যাচ্ছে তাই ওদের চাষ করার দিক থেকেও অনেক সুবিধা হচ্ছে ওরা অনেক কম মূল্যে সুলভ মূল্যে কিনে বীজ ধান কেনে বা ফসল বীজ শস্য কেনে ওরা অনেক কম মূল্যে কেনে কম সার ওষুধ দিয়ে ওরা ফসল ফলালেছ ফসলটাকে ফলাচ্ছে সেইখানে কি হচ্ছে আমরা আমরা অনেক সুলভ মূল্যেও পাচ্ছি এই ফসলটা ওই ফসলটা সুলভ মূল্যে পাচ্ছি অনেক কম দামে আমরা সস্তায় পাচ্ছি ওটা আর এই জন্য আমাদের গ্রামাঞ্চলে অনেক সুবিধাও হয়েছে